আমাদের চারপাশে ভ্রমণের কারণগুলির মধ্যে আমাদের সবার ঘুরতে যাওয়া খুব জরুরি আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে কারণ ঘোরার ফলে মানুষের মন মানুষের মনের বিকাশ ঘটে এবং আমার ঘুরতে গেলে আমার শরীর আর মন স্বাস্থ্য দুটোই ভালো থাকে যেখানে ঘুরতে যাওয়া হয় সেইখানকার সেইখানকার দর্শনীয় স্থান যেমন মন্দির এ ছাড়া পাহাড়ে ঘুরতে গেলে পাহাড় পাহাড় এবং অন্য কোনো জায়গায় গেলে সমুদ্রে গেলে সমুদ্র ইত্যাদি জায়গাগুলি আমরা দেখতে পাই এই কারণে আমার ভ্রমণে ভ্রমণ করতে খুব ভালো লাগে বছরে দু তিনবার আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে তাই আমি বন্ধুদের সাথে বছরে পাঁচ ছবার বাইরে ঘুরতে যাই এবং এ ছাড়া অন্তত এ ছাড়া অন্তত বাড়ির লোকেদের সাথে আমার ঘুরতে খুব ভালো লাগে কারণ বাড়ির লোকেদের সাথে ঘুরতে গেলে একটি আলাদাই মজা অনুভব হয় এবং তাই আমি বাড়ির লোকেদের সাথে দু তিনবার বছরে ঘুরতে যাই